আমি এই প্রথমবার একটা জিনিস রান্না করছি সে মাংসর কষা তা আবার ফোন দেখে সে মাটির হাঁড়িতে দেখলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেট আলু ধনে পাতা সব তেল জিরে হলুদ লঙ্কা সব কে একসাথে ম্যারিনেট করে টক দই সবকিছুকে এক সাথে ভালো করে ম্যারিনেট করে মাটির হাঁড়িটাকে নিয়ে তার ভিতরে তেল দিয়ে সব মশলাগুলোকে মাংস সহ মিশিয়ে সবকিছু হাঁড়ির মধ্যে তুলে দিলাম দিয়ে গ্যাসে মৃদু মৃদু গ্যাসে ভালোভাবে ফুটিয়ে অনেকক্ষণ ধরে মাংসটা কষলাম কিন্তু মাংসটা কষার পর যে নামালাম নামিয়ে যখন টেস্ট করলাম খুব ভালো লাগল আমাকে কিন্তু আমি মনে মনে ভাবছি যে আমার পরিবারের সবারই ভালো লাগবে তো আমি এই প্রথম ফোন দেখে রান্নাটা করলাম যদি না ভালো লাগে সেটা কেমন একটা খারাপ লাগছে নিজেকে তারপরে দেখলাম পরিবারের সবাইকে যখন খেতে দিয়ে তখন সবাই বলল নাহ খুব ভালো হয়েছে কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এই প্রথম মাংসটা রান্না করলাম আমার মনে হয় এই রান্নাটা আমি আরও কতবার করেছি তার ঠিক নাই